হ্যালো বাবু আমি কাকিমা বলছি হ্যাঁ মনে কর তিনদিন আগে তোর মায়ের সাথে আমি কথোপকথন করলাম হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আর তোর কোন শ্রেণি হয়েছে কোন শ্রেণিতে এখন তুই মাধ্যমিক দিয়েছিস আর কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক করেছিস আচ্ছা এরপর আমি বলব যেহেতু তোর মাধ্যমিক পরীক্ষা তুই বাঘমুন্ডি বিদ্যালয় থেকে দিয়েছিস তাহলে এরপর তুই একটু চেষ্টা কর পুরুলিয়াতে কোনো বিদ্যালয়ে তুই চলে আসার হ্যাঁ কিছু ভেবেছিস কোন বিদ আচ্ছা কিছু ভেবেছিস কোন বিদ্যালয়ে তুই ভর্তি হবি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ জেলা বিদ্যালয়ে এই বিষয়ে আমিও শুনেছি যে সেইখানে নাকি বিজ্ঞান বিভাগের শিক্ষকরা খুবই ভালো তো তাহলে একটা চেষ্টা কর যে যেহেতু মাধ্যমিকের পর তুই এখানে জেলা বিদ্যালয়ে তাহলে তুই চলে আয় কারণ এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষকরা খুবই ভালো এবং এইখানে বিদ্যালয়ের ধারে পাশে অনেক নানান ধরনের দোকান পাবি বই খাতা বইয়ের দোকান পাবি তার সাথে এখানে খাবার দাবারেরও বেশ ভালো সুযোগ আছে এবং এখানে অনেক শিক্ষকরা নিজস্ব নিজস্ব ঘরে নিজের কাছেই ওরা অনেক টিউশন দেয় যার ফলে তোর বিদ্যালয় থেকে খুবই সুযোগ সুবিধা পেতে পারিস আচ্ছা তাহলে তুই একাদশ শ্রেণিতে কোন কোন বিষয়ে এই বিদ্যালয়ে ভর্তি হবি বিজ্ঞান বিভাগে আর কোন কোন বিষয় রাখবি হ্যাঁ অঙ্কটা রাখ কারণ অঙ্কটা তোর ভবিষ্যতে খুবই সু্যোগ সুবিধা করে দিতে পারে এবং বিদ্যালয়ের অঙ্ক বিভাগে শিক্ষকরা খুবই ভালো যার ফলে তুই অঙ্কটা খুবই ভালোভাবে শিখতে পারবি জীববিদ্যা হ্যাঁ জীববিদ্যাটা রাখ যেহেতু এটা তোর ভবিষ্যতে আরও সুবিধা দেবে কারণ এইটা তুই ডাক্তারি লাইনে যেতে পারবি হ্যাঁ এইসব তাহলে তুই অঙ্কটাই প্রথম রাখ কারণ অঙ্কতে পরি পরবর্তীকালে তুই এইটাতে অনার্সও করতে পারিস বিশ্ববিদ্যালয় থেকে করতে পারিস হ্যাঁ ফলাফলটা তাহলে প্রকাশিত হওয়ার পরই তুই তাহলে এই বিদ্যালয়ে ভর্তি হয়ে যাস এবং এখানে চলে এলে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমাকে একটু জানাস আমি তাহলে তোর টিউশনের ব্যবস্থাটা করে দেবো ঠিক আছে বাবা তাহলে রেখে দে হ্যাঁ